আমার সবচেয়ে মনোরম হাইক হলো আমি একবার শুশুনিয়া পাহাড়ে উঠেছিলাম শুশুনিয়া পাহাড়ে উঠতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল আমার এই কষ্ট দেখে অনেক লোকেরাই বললেন কেন দিদি আর উঠছেন উপরে উঠে আর কিছু দেখার নেই বেকার উঠছেন কেন তবুও কিন্তু আমার মনে একটা জেদ ছিল বা মনের একটা উদ্যম ছিল না এসেছি যখন পাহাড়ের চূড়ায় উঠবই তো আমি উঠেও ছিলাম কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু আমি উঠতে পেরেছিলাম এবং উঠেও ছিলাম উঠে ওইখান থেকে যখন পাহাড়ের মাথা থেকে আমি নিচের ঘর বাড়ি সব দেখছিলাম গাড়ি ফাড়ি সব দেখছিলাম তখন সবগুলোকে যেন এক একটা দেশলাই বাক্সের মতো দেখাচ্ছিল দেখে খুব মজা হচ্ছিল তারপর ওইখান থেকে অনেক লোকই বলল যে এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা খুব মানে সুন্দর ব্যাপার এবং খুব ভালো লাগে খুব মজার জিনিস তো আমিও ভাবলাম তাহলে ঠিক আছে এসেই যখন পড়েছি সূর্যাস্ত এ তো হতেই চলেছে আর একটু তাহলে দেখাই যাক বলে আমি কিছুক্ষণ থেকেও গেলাম সেখানে সেখান থেকে যখন সূর্য আস্তে আস্তে আস্তে আস্তে যাচ্ছে যখন মনে হলো যেন সূর্য আস্তে আস্তে নেমে নেমে পাহাড়ের কোলে লুকিয়ে পড়ছে দেখতে খুব খুব মজা লাগল এমন দৃশ্য যেন চোখ জুড়িয়ে যায় আমার খুবই ভালো লেগেছিল এই রকম দৃশ্যটা দেখার পর আমার মনের মধ্যে যেন একটা ভীষণ আনন্দের দাগ কেটেছিল খুব মজা লাগছিল